আমি মনে করি নৃত্য অবশ্যই মানুষকে একসাথে করতে সাহায্য করে আমাদের সাংস্কৃতিক যে সমস্ত ডা নাচগুলি রয়েছে কথাকলি ভারতনাট্যম সে সমস্ত নাচগুলি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করে এ সমস্ত নাচের মাধ্যমে আমরা আমাদের যে সমাজের গুরুত্বগুলি বুঝতে পারি ভারতনাট্যমের সাহায্যে আমরা আমাদের সমাজের চলচ্চিত্রকে দেখতে পাই আর ভারতনাট্যমের সাহায্যে আমাদেরও যে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমরা আমাদের জ্ঞান ধারণা করতে পারি তাই আমি মনে করি নাচ অবশ্যই আমাদের জাতিকে মানুষকে একসাথে করতে সাহায্য